শখবশত কিছু এ আমার বাড়িতে কিছু মুনিয়া পাখি আছে মুনিয়া পাখিরা তো সাধারণত ছোটো হয় বিভিন্ন কালারের হয় তো ওদের মধ্যে একটা জিনিস দেখেছি সঙ্গমের প্রদর্শন দেখেছি ওরা যখন ওদের ডিম পাড়ার সময় হয় তখন মা পাখিটি ওই বাসার মধ্যেই থাকে আর পুরুষ পাখিটি খাবার এনে তাকে খাওয়ানো তারা বেশ আমি আমার ওই আমার বাড়িতে আছে বেশ কিছু তাদেরকে বেশ দোলনা মতো টাঙানো আছে ওরা বেশ কি সুন্দর সেই দোলনায় এসে বসে এবং পুরুষ পাখিটি স্ত্রী পাখিটকে খুব সুন্দর ঠোঁট দিয়ে দিয়ে তার গলা বুলিয়ে মানে আদর করে দেওয়া তারপরে দুজন দুজনকে বেশ খুব সুন্দর তাদের আচার আচরণ খুবই সুন্দর তার এক অপরকে মানে এত ভালোবাসা এগুলো ওগুলো দেখে বোঝা যায় যে দুজন দুজনকে কত ভালোবাসে এবং যে আমরা জানি যে গর্ভবতী অবস্থায় মায়েদের কত যত্ন নেওয়া দরকার সেটা ওই পাখির মধ্যেও দেখেছি যে ডিম পাড়ার সময় হলে পুরুষ পাখিটি সেই মা পাখিটিকে কত যত্ন করে কত আদর করে তাদের খাইয়ে দেওয়া এবং বাসার থেকে তো বেরোয়ই না হাঁড়ি বেঁধে দেওয়া আছে আমার ঘরে অনেকগুলো তো সে হাঁড়ির মধ্যে ওরা এস ওই সেই মা পাখিটা থাকে পুরুষ পাখিটা খাবার মুখে করে করে নিয়ে তাদেরকে খাইয়ে দেওয়া তাকে মাকে যত্ন করা এই রকম মানে অনেক সুন্দর অভিজ্ঞতা এবং দুজনে ওই দোলনায় দোলা দুজন যেন মনে হয় যেন ঠোঁটে ঠোঁট দিয়ে ওরা কী বলতে চাইছে দুজন দুজনকে এবার সুন্দর অভিজ্ঞতা খুব ভালো লাগে দেখলে মনটাও ভালো লাগে এমন খুশি হয়ে যায় আর কি